বর্তমান সময়ে যারা কম বয়সে ছেলেরা বাইক চালাচ্ছে খুব লাফভাবে চালাচ্ছে আমি খুব আস্তে গাড়ি চালাই আমারকে কেউ ওভারটেক করে গেলে আমাকেই যে তাকে ওভারটেক করতে হবে সেরকম আমি কোনো দিনও করি না আমাকে একটু গন্তব্যে পৌঁছাতে গেলে একটু আমি আগেই বেরোই তাড়াহুড়ো করার কোনো এ নেই এখন আমাকে যে ওভারটেক করে গেল বলেই যে তাকেও আমাকে ওভারটেক করতে হবে এরকমও আমি কোনো দিনও দেখাই না আর বাইক চালাতে গেলে যেই সব জিনিসগুলো খুবই প্রয়োজন যেরকম পায়ে বুট থাকা হাতে গ্লাভস থাকা মাথায় হেলমেট থাকা হাত এইসবগুলো খুবই প্রয়োজন আরও প্রয়োজন ড্রাইভিং লাইসেন্স ইন্সুরেন্সের কাগজ পলিউশান কাগজ এইগুলো সব ঠিক মতো রাখা কারণ এখন তো রাস্তাঘাটে সব সমময়ই নাকা চেকিং হচ্ছে এইগুলো যদি ঠিক না থাকে তাহলে তো অনেক টাকা করে ফাইন করবে ওই জন্যে আমি সব সমময় এই কাগজগুলোকে সব সমময় ঠিক ঠাক রাখার চেষ্টা করি আর সব সমময় আমি সাধারণত আস্তে আস্তেই বাইক চালাই এ এখন এইটাই অনেক এ হয়ে গেছে